হ্যাঁ হ্যালো এটা কি ওলা ক্যাব বুকিং সংস্থা হ্যাঁ আমি হ্যাঁ আমি একটা জায়গায় ঘুরতে যেতে চাই তো সেখানে কত কী ভাড়া লাগবে কী কেরকম কী চার্জ সেই হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি আর কি

তো সামনের রবিবার কি আপনার ফাঁকা হবে হ্যাঁ কালকের রবিবার তারপরের রবিবার আপনার কোনও গাড়ি ফাঁকা আছে না কি দেখুন সাত আট জন যাওয়ার মতো

হ্যাঁ গাড়ি ফাঁকা আছে কোন জায়গা যাব এখনও ঠিক হয় নি সেদিন বেরিয়ে ঠিক হবে যে কোথায় যাব হ্যাঁ তো আ আপনাদের প্রতি কিমিতে ধরুন কত করে ভাড়া জানতে চাইছি আমি হ্যাঁ একদিনের জন্যই ঘুরতে যাব আর কি প্রতি কিমিতে ভাড়া আপনি বলছেন তিরিশ টাকা তাই তো আচ্ছা সেই হিসাবে আপনাকে টাকা দিয়ে দেব জায়গাটা না ঠিক হয়েচে মোটামোটি একটা আমরা ঠিক করেছি দিঘা যাব আর কি হ্যাঁ সেই হিসাবে কিলোমিটার হিসাবে ঠিক করে নেওয়াটাই ঠি বেটার আরও অন্য কোথাও যদি দিঘা থেকে সাইডে অন্য জায়গায়ও ঘুরতে যাই সেক্ষেত্রে আবার একটা আছে

ঠিক আছে তাহলে যাব আজকে বলে দিই রবিবার দিন সকাল মানে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বা মানে যে অ্যাড্রেসটা দেব আমরা অনলাইনে অ্যাডভান্স করতে হবে তো কিছু হ্যাঁ অ্যাডভান্স পাঁচশো টাকা করে দেব ঠিক আছে আর অ্যাডভান্সের সঙ্গে এই অ্যাড্রেসটা অনলাইনে নাহয় হোয়াটস্যাপে আপনাকে দিয়ে দেব আর টাকাটা অনলাইন করে দেব আপনার এই নাম্বারটায় অন অনলাইন অনলাইন আছে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনাকে এই নাম্বারে পাঠিয়ে দেব তাহলে ঠিক আছে ধন্যাবাদ